হ্যালো হ্যালো হ্যাঁ বলো ভাই কী বলছ হুম হ্যাঁ সে তো হচ্ছেই হুম সে তো বটেই কিছু তো ভোট পাওয়া যাবে ভোট ব্যাঙ্কটা একটু হবে কিন্তু বিরোধী বিরোধী দলনেতা তো করতে দিচ্ছে না আমরা তো ওটা কথা বলেছিলাম সে তো লাগে ওদেরকে ওইভাবে বোঝালে হবে না ওদেরকে একটু নর্মালভাবে বোঝাতে হবে আগে যে এইটা আমার পার্টি থাকুক চেয়ে না থাকুক তোমার কিন্তু তুমি আসলেও তোমার কাজে লাগবে আর আমার পার্টি থাকলেও তোমারই কাজে লাগবে আর আমারও কাজে লাগবে আর সাধারণ মানুষেরও ভালো ভালো হবে তো ভালো কাজটায় বাধা দিও না এটা করতে দাও আর তাও যদি তাও যদি না মানে তখন কিছু পার্সেন্টেজ খাওয়ান দিতে হবে ওদেরকে ওইটা তো পরিষ্কার করে তাহলে ওনাকে হ্যাঁ হ্যাঁ সে তো বটেই ওটা করতে হবে আর ওটা করতে হলে বিরোধী ওটা করতে হলে বিরোধী দলনেতাকে আগে মানাতে হবে কিন্তু আমরা তো আমরা তো ওটা করার চেষ্টা করেছিলাম ওরাই তো আটকাচ্ছে সে তো আমিও জানি মানুষ ভাবছে যে এরা টাকাটা খাইয়ে দিচ্ছে হুম আর এইটা কয়েকটা লোক নিযুক্ত ওইটাই ওইটাই আমিও বলছিলাম ওইটাই আমিও বলছিলাম বলছিলাম যে সঙ্গে কিছু ডাস্টবিন কিছু গাড়ি করে দিতে পারি যে ঘরের ময়লা ঘরে রাখো সকাল হলে গাড়ি আসবে নিয়ে যাবে হ্যাঁ তাহলে বসা যাক সাহেব বাঁধে গিয়ে মিটিংটা হোক তাহলে ওইখানেই কাছাকাছি গিয়ে হুম হুম হুম ওদের ওদের ওদের সঙ্গে ওদের সঙ্গে যুক্তি করেই ডেটটা করতে হোক ঠিক আছে ঠিক আছে হ্যাঁ